আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি হল একটি স্যামসুং কোম্পানির হেডফোন নিয়েছিলাম তো হেডফোনটা ব্যবহারের জন্য একদমই ভালো না কারণ খুব অসুবিধা মানে কানের মধ্যে যে আমি এখানে ওখানে যাব কানের মধ্যে যে ব্যবহার করবো কানের তো খুব প্রবলেম হয় চার্জ টেকে না সবসময় চার্জে দিতে হয় আর চার্জে দিতেও খুব অসুবিধা হয় আমার তাই আমি আমার বাড়ির লোককেও ফ্যামিলিকেও বলেছি যে বাবা মাকেও বলেছি যে কেউ যদি হেডফোন নেয় তাহলে যাতে স্যামসুং কোম্পানি থেকে না নেয় কারণ ওটা একদম ভালো না অনেক দাম দিয়ে কেনা হয়েছিল কিন্তু ব্যবহার এবং জিনিসটা একদম ভালো না তাই আমার বন্ধুদেরকেও বলেছি যাতে স্যামসুং কোম্পানি থেকে কোনও হেডফোন তারা না নেয় না কেনে বা ব্যবহার না করে বেশিক্ষণ চার্জ থাকে না চার্জে দিতে খুব প্রবলেম হয় এখানে ওখানে নিয়ে যাওয়া খুব প্রবলেম হয় দেখতেও বা ইশেতেও অতটাও ভালো লাগে না